ভারতের জলবায়ু সাধারণত মৌসুম প্রকৃতির এইখানে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঠান্ডা অন্যান্য সময় শীত ও গ্রীষ্ম মাঝামাঝি থাকে গ্রীষ্মকালে সূর্য মাথার উপরে কিরণ দেয় বলে এবং এ বছর জলবায়ু প্রচুর গরম ছিলো হলেও বর্ষা এ বছর তাড়াতাড়ি এসেছে এবং ঝাড়গ্রাম বনযুক্ত এলাকা বলে এখানে আবহাওয়া খুব গরম থাকলেও মোটামুটি ভাবে কেটে যায়